আমরা বিভিন্ন জীবজন্তু পালন করে থাকি তার মধ্যে হাঁস মুরগি অন্যতম হাঁসের ডিম আমরা গ্রাম থেকে সংগ্রহ করি সেই ডিম তাওয়ায় বসাই ঝড়ি দিয়ে নাড়া দিয়ে আমরা তাওয়ায় বসিয়ে সেই ডিম ফুটিয়ে বাচ্চা বের হতে সময় লাগে প্রায় এক মাস বাচ্চা বেরনোর পর আমরা তাকে জল খাবার দিয়ে বড় করে তুলি লালন পালন করি এবং ঔষধ অসুখ বিসুখ হলে ঔষধ দিই তারপর হাঁসের অনেক হাঁস অনেক প্রকারের হয় যেমন রাজহাঁস মেরি হাঁস পাতিহাঁস ক্যাম্পবেল হাঁস ইত্যাদি হাঁস অনেক রকমের হয় হাঁস রাজহাঁস বড় হয় বড় বড় ডিম পাড়ে ক্যাম্পবেল হাঁস দেখতে পাতি হাঁসের মতো তারপর মুরগি আমরা মুরগির ডিম ওই একই ভাবে সংগ্রহ করি তারপর তাওয়ায় বসিয়ে বাচ্চা বের হয় বাচ্চা বের হয় তারপর তাদের খাবার জল ওষুধ দিয়ে বড় করে তুলি মুরগি অনেক প্রকারের হয় যেমন রাচ মুরগি দেশি মুরগি কক মুরগি ইত্যাদি রাচ মুরগি অনেক বড় হয় বড় বড় ডিম পাড়ে দেশি মুরগি ছোট হয় তারপর পোলট্রি পোলট্রি চাষ করি পোলট্রি ছোট ছোট বাচ্চা এনে তাদের ঘর পরিষ্কার করে তাদের রাখি সেখানে তারপর তাদের খাবার প্রথমে সাবু খেতে দিই সাবু খেতে দেওয়ার পর তাদের জল ওষুধ নানা রকম সমস্যা হলে জল ওষুধ দিই এবং তাদের তাদের সুরক্ষিত রাখার জন্য আমরা জল আলো বাতাস সব রকমের ব্যবস্থা করি তারপর যখন বড় হয় তখন আমরা বাজারে বিক্রি করি